হ্যালো সাথী কেমন আছিস হ্যাঁ আরে একটা দরকারে তোকে ফোন করেছিলাম আরে সরকারি যাচাইকরণ প্রক্রিয়ার জন্য আমার আধার কার্ডটা না সরবর সরবরাহ করতে হবে বুঝলি আর আমি সেই আধার কার্ডটা ডি জি লকারে লেখেছি সেটা এখন আর খুঁজে মানে তার জেরক্সটা আর খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবারে আমার তো সেটা জমা দিতে হবে সেটা বার করতে হবে কিন্তু আমি আমি আধার কার্ডটা পুনরুদ্ধার করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কি করে আমি আধার কার্ডটা পাবো বল তো হ্যাঁ তুই পড়েছিস এর আগে হ্যাঁ হ্যাঁ ও তুই যেরমভাবে করেছিস তাহলে আমাকে একটু বলিস হুম না আমার তো এখনই দরকার ছিল দু তিন দিনের মধ্যেই আমার দরকার কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যদি কিছু না পারি আবার তোকে আমি ফোন করবো ক্ষনে হ্যাঁ আমি এইটা করি আগে আচ্ছা ঠিক আছে